আপনি কি কখনও বাংলা ভাষার কোনো আঞ্চলিক উপভাষা শিখেছেন বা তার ব্যবহার করেছেন আপনি কি বাংলা উপভাষা সম্পর্কে আমাদের কিছু বলতে পারেন হ্যাঁ আমি নিশ্চয়ই বলতে পারি আমি কখনও বাংলা ভাষা ছাড়াও শিখেছিলাম যেটা সেটা হলো সাঁওতালি ভাষা কারণ আমাদের গ্রামের পাশে অধ্যুষিত সাঁওতাল এলাকা সেখানে সাঁওতালি ভাষা তাদের গ্রামের মুখ্যদের কাছে শেখা যারা যারা আমাকে শেখাতেন সাঁওতালি ভাষা কীভাবে শিখতে হয় প্রথমে তারা অআগুলো শিখিয়েছিলেন এবং তার উচ্চারণ শিখিয়েছিলেন এবং কিছু ভাষাও শিখিয়েছিলেন তাদের দৈনন্দিন জীবনে যেগুলো দরকার লাগে বা যে সব ভাষা তারা ব্যবহার করে এবং সংস্কৃত ভাষা তারপর বাংলা ভাষা তার থেকেও যে ভাষাটি মানে কেন্দ্রস্থিত হয়েছে সেটি হলো সাঁওতালি ভাষা সেই সাঁওতালি ভাষা শিখে রাখা খুবই দরকার নয় কারণ এটাতে অনেক